হ্যালো হ্যালো কাকু বলছি মহিষমারী মহিষমারী বাজারে একটু আমাকে নিয়ে যাবে ওখানে না ওখানে জামা কাপড়ে অনেক সেল দিচ্ছে আর অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায় ওই কারণে বলছি আমার বন্ধুদের তো বিয়ে আর বন্ধু একটা বন্ধুর বিয়ে আছে তো ওই জন্য বলছিলাম নিয়ে যাবে হ্যাঁ একটা শাড়ি নেবো মেকআপের কটা কিট নেবো আর দুটো দু তিনটে জামা কিনবো আজকে গেলেই ভালো হয় আজকে চলো না তোমার বাইকটা নিয়ে চলো যাই না ওখানে আরও অনেকে গিয়েছিলো তো ওরা যার বিয়ে সেও গিয়েছিলো ওখানে গিয়ে কম দামে জিনিসপত্র কিনে এনেছে অনেক অনেক মানে ওদের তো ফ্যামেলির হ্যাঁ প্রোডাক্ট ভালো আর জামা কাপড়ও হ্যাঁ বলো হ্যাঁ কোয়ালিটি ভালো ওরা কিনে এনেছে বলেই তো আমাকে এসে বললো বললো কাপড় জামাগুলোর কাপড় কোয়ালিটি খুব ভালো ওরা সবার জন্য দুটো তিনটে করে শাড়ি নিজের জন্য নিজের বেনারসি তারপরে ওর ওনার যার সাথে বিয়ে হচ্ছে তার বরের জামা কাপড় সব ওখান থেকেই এনেছে জন্য বলছিলাম হ্যাঁ দু হাজার টাকার শাড়ি ওখানে ধরো ওই দেড় হাজার টাকা বা একটু একটু বারগেনিং করে নিলে ওই নশো টাকা আটশো টাকায়ও পাওয়া এখানে তো দাম তাহলে কি আসবে কটার সময় বলো তালে আমি রেডি হয়ে নিই এখন তো সাড়ে পাঁচটার মতো বাজে ঠিক আছে তাহলে তুমি বাড়ির সামনে দাঁড়াও তালে আমি রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে ঠিক আছে হুম হুম আচ্ছা রাখো